হ্যাঁ রমেশ বলছো বলছিলাম আমি গোপালদার কাছ থেকে তোমার এই নম্বর পেয়েছি কেমন তো গোপালদা জানাল তুমি নাকি কাজ খুঁজছো ঠিক আছে তা তুমি কি কি কাজ করো একটু জানাবে আচ্ছা আচ্ছা সব কাজই করো বলছো আচ্ছা তো তোমার মাসিক বেতনটা কেমন তুমি কেমন মানে টাকা নাও একটু জানাবে আমার ঘরে তো বেশি কাজ নেই আচ্ছা আচ্ছা আমার বাড়িতে তো বেশি কাজ নেই যেমন ধরো ওই গাড়ি ধোওয়ার ব্যাপারটা আছে আর ঝাঁট টাত ঘর পরিষ্কার করা এইসব আর রান্নার কাজটা এই তিনটে কাজ আছে তো কেমন তুমি বেতন নেবে তাহলে মাসিক ছ হাজার আচ্ছা ছ হাজার তো একটু বেশি হয়ে গেল একটু কম করা যায় না না রান্না করে রান্না রান্না করে তুমি চলে যাবে মানে বেশিক্ষণ তো না আমি তো একজন থাকি আমার একার রান্না আর কতটা সময় লাগে আর কি আচ্ছা তুমি ছ হাজার নেবে বলছ তাই তো হুম হুম হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি মা ঠিক আছে তোমাকে তো এখন আমি সাড়ে পাঁচ হাজার মতো টাকা দেবো কেমন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার বাড়িটা তো হচ্ছে আশু সরেশ লেনের কাছে ঠিক আছে আশু সরেশ লেনে গলিতে ঢুকে ডান সাইড ঠিক আছে আর তোমার হ্যাঁ তোমার বাড়িটা কোথায় বাড়িটার দূরত্ব কোথায় আমি সেটা তাহলে বুঝতে পারবো আচ্ছা আচ্ছা নিমতার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি কবের থেকে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটাই ভালো হবে তাহলে হ্যাঁ হ্যাঁ পরের মাসের শুরু থেকেই তাহলে তুমি চলে আসবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে তোমাকে কল করে নেবো তো তাহলে আর জানিয়ে দেবো যে তুমি কখন আসবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো